আমার পরিবারে কেউ অসুস্থ হলে আমি তাকে খুব আদর যত্ন করেই সেবা করি তাকে খুব হালকা ধরনের খাওয়ার খাওয়ানোর চেষ্টা করি যেমন সকালে উঠে হালকা লিকার চা তারপরে মুড়ি খাওয়ার সময় জল ঢেলে সামান্য একটু আলু এছাড়াও ভাত খাবার সময় একটু পেঁয়াজ ভাজা পিফা ভাজা এছাড়াও পেঁপে কাঁচকলা গেঁড়ি লাউ ডাঁটা সব রকম এছাড়াও কুলেখাড়া ইত্যাদি দিয়ে সব রকম এর একটি ঝোল যেটা রুগীর পক্ষে খুবই উপকার এবং বিকালে উঠে কিছু হালকা খাবার এবং রাত্রে দু পিস রুটি খাওয়ালে আমি মনে করি যে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায় ধীরে ধীরে এছাড়াও বাড়িতে যত্নের মতো এমন কিছু নেই আর কোথাও যদি ডাক্তারখানার নিয়ে যায় হয় বা হাসপাতালে ভর্তি করা হয় তাতে খুব কষ্ট পায় তাই আমরা যে কোনো রুগী অসুস্ত হলে সামান্য ডাক্তার দেখিয়ে তাকে বাড়িতে রেখে সেবা করারই চেষ্টা করি এবং খুবই যত্ন নিই এবং এই ধরনের খাবারগুলোই খাইয়ে থাকি